আমার পছন্দের খাবার আমি রোজই বারবিকিউয়ে গিয়ে চাউমিন পাস্তা মোমো এবং বিশেষ করে যে আমার সবচেয়ে প্রিয় খাবার সেটি হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমি খেতে খুব ভালোবাসি তাই সেই খাবারটার ব্যাপারেও সেখানকার যে কুক রয়েছে এবং মালিক রয়েছে তারাও আমার খাবারের ব্যাপারে জানে আমার পছন্দর খাবারগুলি কী কী এবং আমি অর্ডার দিতে চাই যে আজকে চিকেন বিরিয়ানি পাওয়া যাবে কি না তার জন্য আমি খোঁজ নেব মালিকের কাছ থেকে সেই অর্ডার খাবারের যে তালিকা রয়েছে সেই তালিকায় কী কী খাবার আজকে পাওয়া যাবে তাই আমি প্রিয় খাবার মেনুর ব্যাপারে জানব